আমি আমার ফোটোগ্রাফির জন্য পুরুলিয়া ভ্রমণ করেছিলাম খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিলো সেখানে আর আমি আমার ফোটোগ্রাফির জন্য সমস্ত দেশ ভ্রমণ করতে চাই প্রদর্শন করতে চাই সেখানকার কালচার সেখানকার লোকবস লোকবসতি মানুষজন প্রকৃতি কীভাবে কী রয়েছে না রয়েছে সবই আমি আমার ফ্রেমে ছবি বন্দী করে সমস্ত মানুষকে দেখ দেখাতে চাই